আমার এলাকায় অনেক রকমেরই খাবার পাওয়া যায় যেরকম অন্যান্য এলাকায় পাওয়া যায় মাজ ডাল সবজি আচার মশলা ডিম সব কিছুই পাওয়া যায় মাংস মানে চিকেন সব কিছুই পাওয়া যায় সেরম কোনও এমন আলাদা বিষয় নেই কিন্তু আমার পছন্দের রেস্তোরাঁ হচ্ছে গোল্ডেন ভ্যালি এখানের আমার মোমোটা খেতে খুব ভালো লাগে গন্ধরাজ মোমো এখানের প্রচুর ভালো এবং এটা খুব বিক্রিও হয় আশেপাশের লোক সবাই এটা খেতেই গোল্ডেন ভ্যালিতে আসে এখানের মোমো এবং চাইনিস প্ল্যাটারটা খুবই সুন্দর চাইনিসের চিকেন চাউমিন আর চিলি ফিস সবচেয়ে পছন্দের আমার